হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি যে আমি আপনার স্টলে ঝাল মুড়ি আর কাঠি রোল খেতে যেতে চাই তো আপনি কতক্ষণ দোকানটা খোলা থাকে আপনার হ্যাঁ আমি শুনেছি যে দুর্গাপুরের কাঠি রোল এবং ঝাল মুড়ি খুবই বিখ্যাত আর সেটা আপনার দোকানে পাওয়া যায় তো ওই জন্য আমি যেতে চাই আমরা বা বাড়ির পাঁচজন মিলে যাব তো হচ্ছে তাহলে পাঁচটার পর গেলে আমরা পাব তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে নাহয় আমি আপনার দোকানের ঝাল মুড়িটাই খেয়ে আসব তা অন্য কোনও একদিন গিয়ে কাঠি রোলটা খাব না না আমি তো আপনার দোকানে এই প্রথমবার যাবো খেতে আমি তো আগে কোনওদিনও যাইনি

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওটা নিয়ে গিয়ে কথা হবে আমি তাহলে এখন রাখছি হুম হুম